আমি পাখিগুলির সম্পর্কে ধারণা দিতে পারি এবং পাখিদের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করতে পারি কিছু প্রমুখ পাখির উদাহরণ হতে পারে গোল্ডেন রিট্রিভার পাকিস্তান সমুদ্রপথ প্যারাকিট অস্টাপুষ্প পাখি কটক ম্যাক একটি পাখিদের ক্লাবে যোগদান করার অভিজ্ঞতা অনুসারে একটি কোনো কমিউনিটির সদস্যের সংগঠিত সম্পর্ক উদ্ধৃত করে যা পাখিদের সর্মথন এবং উন্নিত করে এটি পাখির প্রেমিকদের সাথে পাখিদের সংগঠনের কথা বলার সুযোগ প্রদান করে এবং পাখিদের জীবন ও সম্পর্ক সম্পর্কে জানা বিষয়গুলি ভাগ করে এটি একটি শিখন ও অভিজ্ঞতা স্থল হতে পারে